আমি একবার পুরুলিয়াতে ঘুরতে গিয়েছিলাম সেখানে আমার এক বন্ধু থাকে ওখানে ঘুরতে গিয়েছিলাম তো ওখানে আদিবাসী ওখানে আদিবাসীরা ছিল যা ওদের ভাষা আমি কিছুই বুঝতে পারছিলাম না ও ও বন্ধু ওখানে থাকে বলে ও ভাষা বুঝতে পারে ও ওরা কী বলছিলো সে বুঝতে পারছিলো অথবা আমি কিছু বুঝতে পারছিলাম না ও আমাকে বুঝিয়ে দিলো যে বলল বুঝিয়ে দিলো আদিবাসীরা কীভাবে কথা বলছে সেরকমভাবে সেরকমভাবে আমিও কথা বলছি সেরকমভাবে আমিও কথা বলছি আর আমাদের আর আমার যে আমাদের যে বাংলা ভাষা সেটা সেই কথাগুলো সেই আদিবাসীদেরকে বুঝিয়ে দিয়েছি সেই আদিবাসীরাও ভালোভাবে কথা বলতে পারছে আমাদের এই বাংলা ভাষাতে আমি বুঝিয়ে দিয়েছি আর আমাদের বন্ধুরা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমি এরম এরকমভাবে কথা বলেছি